হ্যাঁ আমি ক্লাস টেনে পড়াকালীন আমার স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা একটা রেসে নাম নাম প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ নিয়েছিলাম তো সেখানে

আমি সেখানে দ্বিতীয় স্থানাধিকারী হয়েছিলাম এবং দ্বিতীয় স্থানাধিকারী হওয়ার জন্য আমাকে একটা পুরস্কার দেওয়া হয় এবং সেই পুরস্কারের পুরস্কার পাওয়ার পরে এবং আমার একটা এই রেসে যুক্ত হওয়ার জন্য একটা একটা ব্যক্তিগত শিক্ষক ছিল যে আমাকে এই রেসে দ্বিতীয় হওয়ার জন্য একটা পিছনে অনস্বিকার্য তো একটা গুরুত্ব ছিল